হ্যাঁ বিভিন্ন ভাষায় বা বিভিন্ন কণ্ঠে শৈলী এবং কৌশলসহ গান পরিচালনা করি বাংলা খুবই মধুর ভাষা হিন্দি খুবই মধুর ভাষা আমি বাংলায় গান করতে পছন্দ করি হিন্দি গান শুনতেও পছন্দ করি হিন্দি গানও করি বিভিন্ন ভাষার নানানরকম গান শুনি শুনে থাকি তার ফলে আমি বাংলা গান করি বাংলা গান করার ফলে রবীন্দ্রসঙ্গীত এক এক রকম তাল হয় সুর লয় এক রকম হয় হিন্দি গানেরও সুর তাল লয় মান গুণগত মান বজিয়ে রেখে হিন্দি গান কৌশলসহ গান পরিচালনা করা হয়